স্যার আপনার একটা রেস্তোরাঁয় আমি একটা খাবার অর্ডার করেছি কিন্তু আমি সেই অর্ডারটি ক্যান্সেল করতে চাই কারণ আপনাদের ক্যাশ অন ডেলিভারি অপশনটা আছে কিন্তু আমার কাছে এই মুহুর্তে ক্যাশ নেই যেটা আপনাদের কোনো ডেলিভারি বয় আসলে সেই ক্যাশটা আমি তাকে দিতে পারবো তাই যদি আপনাদের কোনো অন্য কোনো অপশন থাকে সেটি আমাকে জানালে খুব ভালো হয় কারণ আমি এই মুহুর্তে আমার কাছে অতোগুলো ক্যাশ আমার বাড়িতে নেই যা আপনার খাবারটি অর্ডার হয়ে গেলে আমি সেই ডেলিভারি বয়কে সেই ক্যাশটা দিতে পারবো আপনাদের কি কোনো যদি ফোন পে গা গুগল পে বা এ টি এম কার সংক্রান্ত যদি কোনো পেমেন্টের অপশন থাকে তাহলে আমাকে যদি একটু জানান তাহলে খুব ভালো হয় কারণ আমি ক্যাশ এখন আমার কাছে একদমই নেই এই অনুরোধটা আমার কাছে আমার রাখতে হবে যে আমার পেমেন্টটা নয় অনলাইন নিতে হবে নয় কার্ড পেমেন্ট নিতে হবে নাহলে আমি এই ডেলিভারিটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না এটাকে আমাকে ক্যান্সেল করতে হবে